হ্যালো হ্যাঁ কে বলছেন ও বলো সুমন ভালো আছো ও হ্যাঁ আমিও ভালো আছি তারপর কী খবর হ্যাঁ সব কাজকর্ম ঠিকঠাক হচ্ছে তো ওখানে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যা তুমি ব্যবস্থা করো কী করবে বলো কী রকম সব

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেটা তো বুঝতেই পারছি সে তুমি ব্যবস্থা করো না আমি সব

ও আচ্ছা তুমি ওইখানে বলো না সবাইকে কাকে বলতে হবে সেই ব্যক্তিদের সব বলো তারপর তোমারা সব একটা আলোচনা করো আলোচনা করে তারপর আমাকে বলবে হ্যাঁ

হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে অ্যারেঞ্জ করো সব আমি হ্যাঁ কী বলছে বলো হ্যাঁ আচ্ছা আমি বলে দেবো তাহলে আর তুমি ওখানটায় একটু ঠিকঠাক করো কবে কী অনুষ্ঠানটা হবে সেই ডেটটা ফিক্সড করে আমাকে বোলবে আচ্ছা হ্যাঁ